লকডাউনের সময় যখন যেটা আমরা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি লকডাউনে সবাই বাড়িতে বসে থেকে থেকে তো ও সবার বিরক্ত লাগছিল কারণ বাড়ি থেকে বেরোতে পারছিলাম না বেরোলেই তো পুলিশে ধো ছুটাত তো এটা খুবই কা মানে একটা খারাপ পরিস্থিতির উপর দিকে গিয়েছি তো তখন ল লকডাউনে আমি বাড়িতে বসে কী করব সারা দিন তো কিছু কাজ নেই কী রান্না আমি তখন আমি তাই জন্য রান্না করার চেষ্টা করেছি কারণ আমি তো তখন সেরকমভাবে কিছু রান্না জানতামই না লকডাউনেই আমি কিন্তু রান্না পেরেছি যেমন আমি মায়ের কাছ থেকে চিকেন কষাটা আমি দে করেছিলাম আমি লকডাউনে রান্না করেছিলাম এক দিন চিকেন কষা করেছিলাম এক দিন শুক্তো করেছিলাম আম তার পরে এরকমভাবে কিন্তু আমি অনেকগুলোনই রান্না করেছিলাম আম এক দিন আমি বিরিয়ানি তৈরি করেছিলাম বাড়িতেই আমি ভাবলাম যে তাহলে ফোন দেখে দেখে আমি করব তো ঠিক আছে কাজ তো নেই তাহলে লকডাউনে আর কী করা যাবে শুধু রান্না করা বা ভালো মন্দ খাওয়াটাই ঠিক আছে তো আমি ফোন দেখে দেখে বিরিয়ানি তৈরি করেছিলাম তার পরে এক দিন আবার আমি রোল তৈরি করেছিলাম সবাই মিলে বিকেলের টিফিনে খাওয়ার জন্য রোল তৈরি করেছিলাম ফোন দেখে দেখে এক দিন চাউমিন করেছিলাম এরকম করে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছিলাম তো কী করব এরকমভাবে তো টাইম তো কাটাতে হবে টাইম কাটানোর জন্য আমি তখন রান্না করতাম সব রকমই আমি চেষ্টা করতাম রান্না করার আর সেই সেরকম চেষ্টা করে করে কিন্তু আমি অনেক কিছু রান্না শিখেও গিয়েছিলাম